হ্যাঁ আমার গ্রামে সেচ সুবিধা আছে গ্রামের বেশিরভাগ জমি সেচের আওতায় রয়েছে সেচের জন্য প্রধানত আমাদের এখানে নদীর জল ব্যবহার করা হয় কিছু কিছু জায়গায় নলকূপ এবং অন্যান্য উৎসের জলও ব্যবহার করা হয় আমাদের এখানে সেচের অবস্থা ভালো গ্রামে একটি সরকারি সেচ প্রকল্প রয়েছে এই প্রকল্পটি গ্রামের সেচের জল সরবরাহ করে এছাড়াও কিছু কৃষক ব্যক্তিগতভাবে সেচের ব্যবস্থা করেছে আমাদের এখানে সেচের জমিতে অনেক ধরনের ফসল নেওয়া হয় প্রথমেই সেচের ফসলের কথা বলতে গেলে সেটা হল ধান এটি মূলত গরমকালের ধানে সেচের মাধ্যমেই করা হয় এছাড়াও রয়েছে পাট পাট যখন করা হয় তখন আমাদের সেই জমিতে সেচ করতে হয় এরপরে যেটি হয় সেটি হল আলু আলু হয় শীতকালে আর সেই সময় বৃষ্টির জল প্রায় অনেক কম থাকে তার ফলে আলু চাষ করতে গেলে আমাদের সেচ করে আলু বসাতে হয় এরপর যেটি হয় সেটি হল টমেটো টমেটো চাষের সময় আমরা সেচ করে জমিতে টমেটো বসাই এরপর আসে লঙ্কা লঙ্কা চাষের সময় আমরা মূলত সেচ করেই লঙ্কা বসাই সেচের ফলে গ্রামের কৃষকরা তাদের ফসলের উৎপাদন বৃদ্ধি করতে সক্ষম হয় এতে তাদের আয়ের উৎসও বাড়তে থাকে এবং তাদের জীবনযাত্রার মান উন্নত হতে থাকে